দর্শক হিসেবে আমি খেলা অনেক অনুভব করেছি এরমধ্যে কিছুগুলি স্মরণীয় ঘটনা হল যখন আমি বাবা মায়ের সাথে ছোটোবেলায় এম এস এ ময়দানে খেলা দেখতে যেতাম সেখানের অনুভবটি হল অন্যতম সেখানে যে খেলা হতো তখন সেই ফুটবল গ্রাউন্ডে যে যার নিজের টিমকে উৎসাহ দিতে চিয়ার করতেন এবং সেই অস্মরণীয় মুহূর্তটি খুবই মনে পড়ে